আমার রান্নার মধ্যে অনন্য খাবার যদি হয়ে থাকে সেটা ডাল ভাত আলু পোস্ত বা কম মশলার উপরে যে কোনো ধরণের সবজি শাকসবজি বিশেষ করে শাক সবজি যে কোনো ধরনের কিন্তু সেই খাবারের মধ্যে আমি নারকেলটাকেও আমি বেশি পছন্দ করবোনা আবার বেশি মশলা দিয়েও যে খাবার যদি কোনো খাবার তৈরী করা হয় সেটাও আমি পছন্দ করবো না বা যদি বেশিরকম চিনি দেওয়া থাকে তা সে খাবারটাকেও আমি পছন্দ করবো না শুধু নিরামিষে নিরামিষই আমি বেশি ভালোবাসি যদি মাছ অল্প পরিমাণে মাছ বা অল্প পরিমাণে চিকেন আমি খাই সেটাও আমার কাছে উপভোগ্য কিন্তু আমার সবথেকে বেশি যদি ভালো লাগে সেটা হচ্ছে রুটি আর নিরামিষ ভাত ডাল সবজি